হ্যাঁ আমি আমার রাজ্যের বাইরে ভ্রমণে গিয়েছিলাম ভ্রমণের উদ্দেশ্য ছিলো পুরীর জগন্নাথ মন্দির পুরীর সুমুদ্র পার আমি পুরী গিয়েছিলাম ওখানের সুমুদ্র ওখানের ঠাকুর ওখানের মন্দির অনেকটা ভালো ব্যাপার ওখানে ওখানের যেটা দেখেছিলাম তার অনেক কিছু এত কিছু আছে যে সবগুলো বর্ণনা করা যাবে তো পুরীর পুরীতে মেন জিনিস হচ্ছে জগন্নাথ মন্দির ওখানে জগন্নাথ ধাম ওখানে জগন্নাথের পুজো করা হয় অনেক ধুমধামের সাথে ভারতবর্ষের সবথেকে বড়োভাবে যতগুনো পুজো হয়ে থাকে সেটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের পুজো হয় ওখানে যে পুজোর পুজোর যে সব ব্যবস্থাপনা সেটা সব আগেকার দিনের রাজাদের রাজাদের আমল থেকে চলে আসছে ওখানে আগেকার রাজারা যে রকমভাবে পুরীতে মন্দির স্থাপনের ওপর যে রকমভাবে পুজো শুরু করছিলো এখনও ঠিক সে রকমভাবেই ওখানে পুজো করা হয় এখনও সে রকমভাবেই প্রসাদ বিতরণী করা হয় পুরীর জগন্নাথ মন্দিরের প্রসাদ সবাই পায় ওখান থেকে ওখানে ওখানে আছে আরো কাছে আছে সমুদ্র তো সমুদ্র অনেকটা অনেকটা ভালো পুরীর সমুদ্রের যে ওখানে যে ঢেউ ওখানের যে ওখানের যা ঘোরার মতো যে জায়গাগুলো সেগুলো অনেকটা বেশি ভালো আমি ভ্রমণের উদ্দেশ্যেই পুরী গিয়েছিলাম এবং আরো অনেক জায়গা আছে আমাদের রাজ্যের বাইরে গিয়েছিলাম ভমোণের উদ্দেশ্যেই আমার আমার পরে যাওয়ার খুব ইচ্ছে আছে কেদারনাথ ওখানেও ভ্রমণের উদ্দেশ্যে আমি যেতে চাই তো এখন রাজ্যের বাইরে পুরী গিয়েছিলাম ভমোণের জন্য ওখানে অনেক অনেক জায়গা আছে যেগুলো ঘুরে দেখে খুব ভালো লেগেছে ওগুলো দেখেও অনেকটা ভালো লেগেছে এরকম কোনো জায়গা নেই যে জায়গাগুলো আমি যাই নি বা ঘুরে দেখি নি এমন অনেক জায়গা আছে যেগুলো যেগুলো দেখে দেখে খুব ভালো লেগেছে ভ্রমণ করতে অনেক বেশ ভালো লাগে তাই যে কোনো জায়গাতে যাই ভ্রমণের উদ্দেশ্যে অনেকটা ঘোরা হয় অনেকটা মন্দির অনেকটা সমুদ্র জুড়ে ঘোরা হয় এগুলো অনেক বেশি ভালো লাগে যাতে যাতে করে আমার আরো আরো অনেক ইচ্ছা আছে যে ভ্রমণ করার

যাতে নতুন কিছু জিনিসের সাথে পরিচিত হতে পারি নতুন মন্দির নতুন সমুদ্র নতুন জায়গা নতুন মানুষদের সাতে মিশতে মিশতে অনেক বেশি ভালো লাগে তাই ভ্রমণের উদ্দেশ্যেই আমি অনেকবার বাইরে গিয়েছিলাম আমাদের রাজ্য থেকে যেটা আমার কাছে অনেক স্মরণীয় অনেক স্মুতি অনেক স্মৃতি এর পেছনে লুকিয়ে রয়েছে